পশ্চিমবঙ্গে ব্যবসায়িক আর্থিক উন্নয়ন করতে চাকরি রাজস্ব বিনিয়োগ বৃদ্ধি এইসবের প্রধান কারণ হচ্ছে একটি চাকরি চাকরির মধ্যে যদি মানুষের কাছে চাকরি থাকে তার কাছে যদি টাকা আসে তাহলে তার মাথায় খেয়াল আসবে চলো আমি এক জায়গায় ঘুরে আসি ঘুরতে গেলে এখনকার দিনে মানুষ নিজের ঘরে বসেই ফোন থেকেই ইন্টারনেট দিয়ে হোটেল বুকিং ট্রেনের টিকিট বুকিং এসব করে নিচ্ছে যার ফলে ব্যবসায় অনেক লাভ হয়েছে অনেক দূরের মানুষ অনেক দূরের কোনো ব্যবসাদারকে বা অন্য কোনো হোটেলকে চিনতে পারছে যেগুলো আপলোড করা আছে ফোনে যে অমুক নামের হোটেল এখানে আছে সেখানে আমি একটা রুম ভাড়া নিতে পারব বা এই রেস্টুরেন্টে আমি যেতে পারব এইগুলো সব উন্নয়ন হয়েছে ইন্টারনেটের জন্য তারপরে পর্যটনস্থল যেগুলো আমরা চিনি না অনেকেই চিনি না অনেক জায়গার কিন্তু আমরা ফোনে সার্চ করলেই দেখিয়ে দেবে যে হ্যাঁ এই অমুক জায়গায় অমুক একটা মন্দির আছে বা অমুক একটা মসজিদ আছে সেখানে আমরা গিয়ে তার দর্শন করতে পারব এইগুলোই প্রযুক্তির উন্নয়নের জন্য